বর্তমানে ভারতবর্ষে পরিবেশগত সমস্যাগুলি অনেকগুলি রয়েছে সেগুলির মধ্যে হল ওজন স্তর বেড়ে যাওয়া যে ওজন স্তরের কারণে আমাদের পরিবেশে গ্রীষ্মর তাপমাত্রা বেড়ে গিয়েছে বা তাপমাত্রা বাড়ে এবং আবার শীতকালেও কি দেখা যাচ্ছে শীতের শীতের শীত প্রভাবটা বাড়তে দেখা যায় যে কারণে আমরা পরিবেশের মধ্যে একটা বৈচিত্র্য একটা লক্ষ্য করা যায় যে বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের শারীরিক ভাবেও কিছু পরিবর্তন ঘটতে থাকে কিন্তু এই বিষয়টা কিন্তু অ্যাকচ্যুয়ালি কিন্তু কাম্য কিন্তু নয় এবং গত কয়েক বছরে আমার চারপাশে ল্যান্ডস্কেপে যে বন নদী পর্বত পাহাড় সমুদ্র খামার মাটি এই পরিবর্তন কিন্তু হয়েছে যে কারণে এর পিছনেই রয়েছে পরিবেশগত কিন্তু সমস্যা সেই সমস্যাগুলো দিনকে দিন কী হচ্ছে না বাড়তে থাকে কারণ এই ওজন স্তর বাড়তে থাকলেই কী হয় না অ্যাকচ্যুয়ালি কী নদীর নদী খরস্রোতা হতে থাকে অর্থাৎ গ্রীষ্মের পরই কী আসে বর্ষাকাল আসে যে বর্ষাতে কী হয় প্রবল পরিমাণে কী হয় বৃষ্টিপাত হতে থাকে যে বৃষ্টিতে কী হয় না জল খরস্রোতা ভাবে কি বইতে থাকে সেই বহনের ফলেই কী হয় মানে ভূ নদীগর্ভে নদীগর্ভের পরিবর্তন এবং সেই সঙ্গে সঙ্গে নদী পাড়েরও পরিবর্তন ঘটতে দেখা যায় সেই কারণে আবার আবার দেখা যায় সমুদ্র থেকে শুধু নয় অ্যাকচ্যুয়েলি খামার বাড়ি থেকেও পরিবর্তন ঘটে এই প্রবল বৃষ্টিতে কী হয় না খামারের পরিবর্তন সেই সঙ্গে সঙ্গে ভূমি অর্থাৎ খামার সংলগ্ন যে বাড়ি রয়েছে সে বাড়িতেই কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই তৃতীয় প্রশ্ন আপনি সারা গ্রীষ্ম বৃষ্টি শীতে পরিবর্তন কিন্তু আমরা দেখি যে গ্রীষ্মকালেই যে শুধু দেখা যাচ্ছে গ্রীষ্মের দিনে প্রবল যে গ্রীষ্মকাল গ্রীষ্মের সময় যে অর্থাৎ যে যে এপ্রিল থেকে এপ্রিল থেকে জুন পর্যন্ত যে আমাদের যে ঋতু পরিবর্তন আমরা দেখি যে গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকাল দেখা যাচ্ছে আরো চলতে মানে চলতে থাকে জুলাই মাস পর্যন্ত জুলাই আবার আবার কোনো সময় দেখা যায় আগস্ট মাস তাহলে গ্রীষ্মকালটা যদি অতিরিক্ত সময় তার তিন তিন মাসের পিরিয়ড তিন মাস সময় ধরে গ্রীষ্মকাল সেটা চার মাস দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় পাঁচ মাস পর্যন্ত চলতে থাকে বর্তমান সময় মানে সামাজিক পরিবেশে বা সময়ের বা বা কালের প্রেক্ষাপটে তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকাল যদি তিন মাস অতিরিক্ত সময় নিয়ে নিয়ে থাকে তাহলে পরের ঋতু বর্ষাকাল সেটাও কিন্তু পরিবর্তন ঘটে থাকে এটাকে বর্ষাকাল দেখা যাচ্ছে শীতকাল আসার সময়কে বর্ষাকাল কিন্তু চলতে থাকে অর্থাৎ শীতের দিনে শীত না এসে বৃষ্টি চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে বর্ষাকাল সময় পরিবর্তন এরপরে বর্ষার পরে আসছে শীত কিন্তু শীতে দেখা যাচ্ছে শীত যেখানে তিন মাস টাইম অর্থাৎ আপ টু নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত শীত থাকে সেই শীত কিন্তু থাকছে না সেই শীত চলে যাচ্ছে আপ টু মার্চ মাস পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে যে শীত গ্রীষ্ম যে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটিতেই কিন্তু ঋতুর পরিবর্তন ঘটতে থাকে সেই জন্যই বলছি যে আমরা আজকে বর্তমান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ঋতুর পরিবর্তন ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশগত পরিবর্তন এবং আর এই পরিবর্তনের পিছনেই লুকিয়ে থাকে আমাদের কিন্তু অ্যাকচ্যুয়ালি ওজন স্তর